ভবিষ্যতে গানের লক্ষ্য বলতে যদি কোনো দিন কোনো স্টেজে বা কোনো পোগ্রামে যদি চান্স পাই বা সুযোগ পাই তো তখন আমি ওখানে যদি সম্ভব হয় গান গাওয়ার তো গাওয়ার একটা ইচ্ছা আছে এছাড়া বা কোনো অ্যালবাম যদি তৈরি করি সেখানে যদি গান করি তো একটা আমার সুযোগ আছে বা ইচ্ছা আছে